হ্যালো হ্যাঁ কে বলছেন হ্যাঁ বলছি আপনি কে হ্যাঁ বলুন দেখুন সামনে তো এই পরীক্ষা আসছে তো ছুটিটা ঠিক কীভাবে দেব আমরাও তো বুঝতে পারছিনা এবারে ক্লাসে তো অনেক সময় পড়াশুনা হয়ে যাচ্ছে ও তো পিছিয়ে পড়বে না কী করে পা টা ভেঙে গেল এই সামনে পরীক্ষা এরকমভাবে কি খেলতে হয় বলুন আপনি আচ্ছা আমি ওর ওষুধপত্র সব চলছে তো আর ডাক্তার আচ্ছা কতদিন পর বলেছে খুলবে আচ্ছা এই শীঘ্রই তো দু মাস পরেই তো ওদের পরীক্ষা মনে হয় তো কীভাবে সে করবে অ্যাটেন্ড করবে আপনি কিছু জানেন আচ্ছা আচ্ছা তাহলে আপনি এখন আপাতত ওর যে বন্ধুবান্ধবীরা আছে তাদের কাছ থেকে পড়াগুলো জেনে নিন হ্যাঁ আর পরীক্ষাটা পরীক্ষাটার জন্যে তো ওকে তো স্কুলে আসতেই হবে অতি অবশ্যই তো সেটা যদি আপনি ব্যবস্থা করবেন এখন মনে হয় না যে স্কুল না এলেও চলবে কিন্তু পরীক্ষার টাইমে তো ওকে থাকতেই হবে দেখুন ঘরে বসে পরীক্ষা দিতে তো অসুবিধা নেই কিন্তু ওখানে যে আমাদের তো কারোষ কোনও টিচারকে থাকতে হবে তো সেরকমভাবে আমাদের কোনও শিক্ষকও ফাঁকা থাকবে না যে আপনার জন্য ওর বাড়িতে যেয়ে কোনও পরীক্ষা নেবে বলে তো সেজন্য যদি একটু কষ্ট করে যদি আপনি আসেন ওকে নিয়ে আচ্ছা ঠিক আছে আমি আমি স্কুল কমিটির সাথে আমি কথা বলে দেখছি পারমিশন যদি আমি পেয়ে যাই তাহলে আমি আপনাকে জানাব ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমি রাখছি হ্যাঁ